বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বাংলা ভাষা সাহিত্য কবিতা এবং অন্যান্য শিল্পীকে প্রকাশের ক্ষেত্রে ব্যবহৃত করেছে সাহিত্য যেখানে বাংলা ভাষা না হলে কোনো শিশু ব ছোটো থেকে বড়ো হতে পারে না নার্সারি থেকে শুরু করে এ একদম উচ্চমাধ্যমিক লেবেল পর্যন্ত বা উচ্চমাধ্যমিক কলেজ যা যতো দূরই বা পড়ো না কেন বাংলা সাহিত্যটা কিন্তু পড়তেই হয় শিশুদেরকে ছোটো থেকেই বাংলা পাঠ করানো শেখানো হয় বাংলা ভাষাটা শেখানো হয় কারণ আমাদের মাতৃভাষা বাংলা এবং কবিতা কবিতাটা কিন্তু আমাদের বাংলা ভাষাতেই হয়ে থাকে তো সেক্ষেত্রে এ যে কবিতা যেটা সবার পছন্দের সেটা কিন্তু বাংলা ভাষাতেই হয়ে থাকে এবং অন্যান্য শিল্পী প্রকাশের ক্ষেত্রেও ব্যবহৃত যেমন গান কবিতা আবৃতি নাচ গান সব কিছুটা রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি এবং কীর্তন গান বাউল গান সব কিছুটাই বাংলাতে হয়ে থাকে রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি সবার মন কেড়ে নেয় এবং কীর্তন গানও সবার মনে খুব ভালোভাবেই জায়গা করে নিয়েছে এবং বাউল গানটাও মানুষের মন আকৃষ্ট করে তুলে তো সেই সব কিছুই কিন্তু বাংলা ভাষাতেই হয়